ভারতের সরকারি ভাষা হিন্দি এবং দেশে এর অন্যান্য ভাষা হলো ও বাংলা ইংরেজি উর্দু আরবি এবং আমরা এই সমস্ত ভাষাই ব্যবহার করি